আমাদের রাজ্যে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয় সেগুলো সুন্দর এবং স্বচ্ছভাবে বাংলায় পরিবেশিত হয় এ কারণেই বাংলা ভাষা একটা বিরাট ভূমিকা পালন করে